আমার পেশাগত জীবনের বাইরেও আমার প্রযুক্তির শখ আছে আগ্রহ আছে এবং তার কারণেই আমি সেই প্রযুক্তি ব্যবহারও করে থাকি সেই প্রযুক্তিটি আমার দৈনন্দিন জীবনে ভীষণভাবে সাহায্য করে থাকে যেমন আমার মোবাইল ল্যাপটপ টিভি এই সমস্ত যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলি প্রযুক্তিবিদ্যার মধ্যে পড়ে এগুলো আমার দৈনন্দিন জীবনে আমাকে খুবই সাহায্য করে থাকে যেখানে এই জিনিসগুলির মাধ্যমে আমি একটি মানুষের সাথে অন্য একটি মানুষের সাথে খুব ভালোভাবে যোগাযোগ স্থাপন করতে পারি যে কোনো দরকার প্রয়োজন অপ্রয়োজন সমস্ত সময়েই তাদের সাথে আমি যোগাযোগ করতে পারি তাছাড়াও আমার অবসর সময়ে আমি বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজকর্মের মাধ্যমে সেই সময়টিকে ব্যবহার করতে পারি গান নাচ সিনেমা বিভিন্ন জিনিস আমি এই ইলেকট্রনিক ডিভাইসগুলির মাধ্যম থেকে দেখে আমি আমার অবসর সময় কাটাতে পারি এর মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইন আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে থাকে এই সমস্ত কাজগুলিও আমি এই প্রযুক্তিবিদ্যা তথা ইলেকট্রনিক ডিভাইসগুলির মাধ্যমে করে থাকি যেটি আমার দৈনন্দিন জীবনে আমাকে ভীষণ রকম সাহায্য করে থাকে এবং আমি এই প্রযুক্তিবিদ্যা থেকে ভীষণ রকমে উপকৃত হয়ে থাকি যেই কারণে এই শখ আমার খুবই ভাল লাগে এবং আমার খুবই ভাল লাগে অবসর সময় আমি নিজের যে সময় অব সেটাকে এই অ প্রযুক্তিবিদ্যার মাধ্যমে যথাযথভাবে ব্যবহার করতে পারি এইভাবেই আমি আমার দৈনন্দিন জীবনে প্রযুক্তিবিদ্যার ব্যবহার করে থাকি যেটা আমার দৈনন্দিন জীবনে আমাকে ভীষণ রকম সাহায্য করে থাকে